আমাদের কিছু কিছু সামাজিক বা সংস্কৃতিক রীতি বা প্রথা পশ্চিম মেদনীপুর জেলায় অনুসরণ করে আমাদের এখানে প্রথা বলতে আমাদের এখানে প্রথা বলতে আমাদের এখানে বাঙালিদের প্রথা আছে যেমন হরিনাম নানারকম পুজোপাব্বণে একটা অনুষ্ঠান মুসলিমদের ঈদ নানারকম অনুষ্ঠান সেগুলো মেদিনীপুর জেলায় খুব সুন্দরভাবে পরিচালনা করা হয় অনুভূতি নানারকম অবদান রাখে সামাজিক সংস্কৃতি ও রাজনীতি পরিচয় সম্প্রদায় এমব্রয়ডারি পাথর খোদাই এবং শিং উৎপন্ন নানারকমভাবে অনুশীলন করে পাথর খোদাই বলতে আমাদের পশ্চিম মেদনীপুর মেদনীপুর এলাকায় নানারকম পাথর খোদাই করে নানারকম মানে আমাদের আগেকার যে মানে নানারকম রামকৃষ্ণ সারদাময়ী এসব সামাজিক ক্রিয়াকর্মের যেসব দাতাগুলো ছিলো তাদের নানারকম মূর্তি তৈরি করা হয় আমাদের বাঙালিদের ঠাকুর দেবতার নানারকম মূর্তি তৈরি করা হয় তাছাড়াও আমাদের এখানে পাথরের নানারকম কাজ হয় যেগুলোকে আমাদের পশ্চিম মেদিনীপুর খুব ভালোভাবেই সম্মান করে এবং তাছাড়াও আমাদের এখানে নানারকম সংস্কৃতিক রীতিনীতি বা রাজনৈতিক অনুষ্ঠান হয় যেগুলো আমাদের পশ্চিম মেদিনীপুর মেদনীপুর খুব সুন্দরভাবে সম্প্রদায় করে